হুম হ্যাঁ বলো আজ হঠাৎ করে মনে পরেছে তোমার হ্যাঁ বলো আরও ভাড়া দিবে তবে ন আমরা বসেই গেছি তো আমাদের দিকে তাকাও হ্যাঁ ফাঁকা আছি বলো হুম কিসের কিসের জন্য হুম হুম হুম হুম তো মোটামুটি ক গাড়ি মাল হবে আজকে পুরুলিয়া থেকেই নেবে মালটা না আরও বাইরে যাবে হ্যাঁ সে না হয় ঠিকই আছে তো কত দেবে এখন পূজার ব্যাপার বুজতেই পারছো মোটামুটি বাইশশো টাকা দেবে তুমি গোটা মেলাটাই মারবে আর আমাদের একটাই তুমি তো দু তিন গাড়ি মালও বলছ না এক গাড়ি বলছ আর তোমার ইটা কি কমাবো বলো তেলেরও দাম বেশী ন গাড়ি ট্র্যাক মোবিল সবই আছে না বোঝো একটু সেই একুশশো টাকা একুশশো টাকা দিবে না আমারও পূজা আছে না ওটা ওটা বোলো না ক জায়গায় দাঁড়াতে হবে ওটা আমি করে দেবো তো ওইটা একুশশোই তাহলে আর বলছি সাথে কেউ থাকবে না একাই আনতে হবে হ্যাঁ সেটা থেকে গেছে তো সব জায়গায় পয়সা পেড করা আছে ন হ্যাঁ আমি ফাঁকাই আছি দেখছি যদি হয়ে যায় তো আজকেই করে দেবো সে তো সবই বুঝছি মেলা টেলার বেপার তো না না না ওটা যেয়ে তোমাকে সামান তুমি একদম পুরো বুঝে নেবে সামান একদম ওকে একুশশো টাকাই আমি কিন্তু যাইয়ে ঠিক আছে ঠিক আছে সন্ধ্যার আগে আমি পৌঁছে যাবো